আমি আমার যে বাগান রয়েছে সেখানে আমি স্থায়ীভাবে যে আমার উদ্ভিদগুলি রয়েছে সেগুলিকে বিভিন্নভাবেই যত্ন আত্তি করে বিভিন্ন ধরনের বেড়া দিয়ে সেগুলিকে বিভিন্নভাবে পরিকল্পনা করে একসাথে করবো বলেই একটা ভাবনা ভেবেছি সেই ভাবনার মধ্যে যদি বলতেই হয় তাহলে প্রথমেই বলতে হয় যে আমার বাগান কিন্তু আমার পছন্দের একটি জায়গা খুব আপন একটি জায়গা আমার মন খারাপ হলে আমি কিন্তু সেখানে গিয়েই বসে থাকি তাদের দিকে তাকিয়ে থাকি বাগানের যে ফুল ফুটেছে তাদেরকে দেখে আমি মনে করি তারা তো কত নিরীহ আমরা এত ভাবনা কেন ভাবছি সাধারণভাবে থাকলেই তো হয় এইভাবেই আমি আমার স্থায়ী থাকার পদ্ধতিগুলি করে ফেলেছি